কৃষিকাজে দৈহিক শ্রম লাঘব করা এবং উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য জমিতে আধুনিক যন্ত্রপাতি এবং সরঞ্জাম প্রয়োগ আবশ্যিক কৃষিকাজে যেসব আধুনিক যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয় সেগুলি হল পাওয়ার টিলার ট্রাক্টর চাকতি টেবিল ও গান ইত্যাদি এছাড়াও চাকা যুক্ত নিড়ানি যন্ত্র সীড ড্রিল রিপেয়ার ও থ্রেশার ইত্যাদি এছাড়াও উইনোয়িং পাখা ব্যবহার করা হয় ভারতে বেশিরভাগ জমি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হওয়ায় সর্বত্র আধুনিক যন্ত্রপাতির প্রয়োগের সুযোগ কম থাকে তবুও মোট কৃষিজমির অনেক শতাংশেই জমিতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাষ করা হয় বহু পুরোনো সাল থেকেই কৃষি যন্ত্রপাতি ব্যবহার যেখানে ছিল খুব কম শতাংশ সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে খুব বেশি শতাংশ এছাড়াও এখনকার যুগে বর্তমান কীটপতঙ্গ মারার জন্য বিভিন্ন ধরনের নতুন বীজ যেমন কীটনাশক থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে কীটপাতঙ্গ মারা যাচ্ছে এছাড়াও ভারতে কীটনাশক ব্যবহারের পরিমাণ ছিল আগে খুব বেশি কিন্তু বর্তমানে সেই পরিমাণ খুব কমে গেছে